হ্যাঁ আমি স্কুল কলেজে আঁকা শিখেছি আমাদের পাশেই একটা স্কুল আছে যেখানে খুব ভালো আঁকার স্যর আসত এবং আমাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিত সেখানেই আমি আমার আঁকা সম্পূর্ণ শিখেছি এবং এখন আমি বাচ্চাদেরকে শেখাতেও সাহায্য করছি আমার অত ভালো কোর্স সম্পর্কে কোনো ধারণা নেই তবে একটু খোঁজ খবর নিলে জানা যেতে পারে যে এখন আঁকার প্রচুর চারিদিকে কোর্স হচ্ছে তাই এই বিষয়ে আমার ততটা জানা নেই হ্যাঁ আমার শিল্পকর্ম জীবনের জন্য অনেক আকাঙ্ক্ষা আছে আমি চাই জীবনে অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হতে এবং আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে যাতে তারা আমার নাম চারিদিকে বলতে পারে এবং এক ডাকে আমাকে বাড়ির সকলে চিনতে পারে অনেক জায়গা থেকে যাতে চিনতে পারে কারণ আমি আমার এই শিল্প সত্ত্বাকে বাঁচিয়ে রাখতে চাই আমি আঁকা ছাড়াও আরও গান শিখি যাতে আমার যা এবং গান শেখাইও এবং আঁকাও শেখাই তাই আমি আমার এই শেখানোটাকে আরও অনেক বাড়াতে চাই এবং আরও বাচ্চার মধ্যে ছড়িয়ে দিতে চাই যাতে তারাও সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারে এবং সঠিকভাবে আরও বাচ্চাদের শেখাতে পারে এছাড়াও আরও অনেক কিছু কারণে আমি আমার এই আঁকার জীবনটাকে আরও চালিয়ে যেতে চাই আঁকা করতে চাই এবং আঁকা জল রঙের মাধ্যমে বিভিন্ন কালারের মাধ্যমে আমি আমার আঁকার ভাব ভঙ্গী ফোটাতে চাই এবং যাতে সেগুলি দেখতে ভালো লাগে তার জন্য বিভিন্ন পেপারের ব্যবহার করি এবং আজ সুন্দর লাগার জন্য আরও রং ধরনের রঙের ব্যবহার করি তুলির ব্যবহার করি বিভিন্ন ধরনের ওয়ান বি জিরো বি পেনসিলের ব্যবহার করি টু বি ফোর বি সিক্স বি টেন বি এইট বি পেনসিলের ব্যবহার করি স্কেচের জন্য জল রঙের জন্য অ্যাক্রিলিক ফেব্রিক মোম রং এছাড়াও আরও অনেক কিছু রং ব্যবহার করি এবং আমার শিল্প সত্ত্বাকে আমি বাঁচিয়ে রাখতে চাই আমার লক্ষ্যগুলি অর্জনের জন্য আমি অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি এবং চেষ্টাও চালিয়ে যাচ্ছি আমি আমার নিজের যতটুকু সময় তত দিয়ে প্রচুর প্র্যাকটিস করছি এবং আমি আমার প্র্যাকটিস চালু রেখে দিচ্ছি প্রতিদিন আমি আঁকি এবং বাচ্চাদের শেখাই তার ফলে আমার অনেক প্র্যাকটিসও হয় এবং অনেক কিছু হয় এর কারণে আমি আমার শিল্পী সত্ত্বাকে বাঁচিয়ে রাখতে চাই এছাড়াও আরও বিভিন্ন রকম প্রশিক্ষণ নিতে নিচ্ছি আমি আঁকা আঁকাকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনের মাধ্যমে আমি বিভিন্ন আঁকা দেখছি করছি চেষ্টা করছি এবং পেনসিলের মাধ্যমে সেগুলির ভাবভঙ্গী ফুটিয়ে তুলছি এবং সেগুলো আরও সুন্দর করার চেষ্টা করছি আমি আমার ছাত্রদেরও শেখাচ্ছি যে কীভাবে একটি সুন্দর আঁকা প্রতিস্থাপন করা যায় এবং তাতে জীবনও যাতে সেই শিল্পকে নিয়ে বাঁচিয়ে চলা হয় বাঁচিয়ে যেতে পারে কারণ আমাদের শিল্পীদের এটাই কাজ যে শিল্পী সত্ত্বাকে আমাদের ভারতের শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রাখা কারণ ভারতের শিল্পীদের কোনো দাম নেই তাই আমাদেরকে সেই শিল্পী সত্ত্বাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কাজ করে যেতে হবে এবং সেগুলিকে বিভিন্নভাবে উন্মুক্ত করতে হবে তাই আমার অনেক চিন্তাভাবনা আছে যে আমার এই আঁকা বা গান নিয়ে এগিয়ে যাওয়ার গানের জন্য আমি প্রতিদিন রেয়াজে বসি এবং সঠিক শিক্ষিকার মাধ্যমে আমি গানের প্রশিক্ষণ নিচ্ছি এবং আঁকার জন্য আমি প্রশিক্ষণ নিচ্ছি না কিন্তু প্রচুর প্র্যাকটিস করি আমার ছাত্র ছাত্রীদের শেখাই নিজেও করি রং ব্যবহার করি বিভিন্ন ধরনের পেনসিল ব্যবহার করি বিভিন্ন ধরনের তুলি ব্যবহার করি ফ্ল্যাট ব্রাশ রাউন্ড ব্রাশ অনেক কিছু ব্যবহার করি যাতে আঁকাকে সুন্দর ও মানুষের সামনে প্রবেশ করতে পারি এছাড়াও আমি বিভিন্ন প্রদর্শনীতে আঁকা দিয়েছি এবং সেখান থেকে অনেক ভালো মতামত পেয়েছি তাই আমি আমার আঁকা নিয়ে আরও এগিয়ে যেতে চাই আমি আমার শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রাখতে চাই আমি আমার ভারতের নাম উজ্জ্বল করতে চাই বাবা মার নাম উজ্জ্বল করতে চাই যাতে তারাও গর্বের সাথে বলতে পারে যে হ্যাঁ একজন শিল্পী আমাদের ভারতে ছিল তাই আপনাদেরও উচিত বা যারা আঁকা বা গান নিয়ে এগোতে চান বা কোনো শিল্প সত্ত্বাকে নিয়ে এগিয়ে যেতে চান তাদেরকে আমার অনেক শুভ কামনা এবং তারা এগিয়ে যেতে পারেন কারণ এটা শিল্পী এই শিল্প সবার দ্বারা হয় না তাই যাদের দ্বারা হয় তারা এটাকে নিয়ে এগিয়ে যান এবং আরও ভালো করুন